হ্যাঁ হ্যালো হাঁ ভালো আছি সবজি ভালোই দর চলছে এখন তিরিশ টাকা কিলো হ্যাঁ যা যাচ্ছে বাজার এখন আলু ছোট আলুটা কুড়ি টাকা আর বড় সাইজেরটা হচ্ছে পঁচিশ টাকা আর এটার কী বাজার কী বাজারে কী আর বলবো এটার আর কি দাম দর করবো এতেই তো নিচ্ছে সবাই তাহলে ওই দামে দিয়ে দেবে হ্যাঁ নেবো লাউ কুড়ি টাকা পিস দশ টাকা পিস যেমন সাইজ দেন হাঁ হঁ হঁ করলা মনে হয় পঁচিশ টাকা করে দেওয়া হচ্ছে তো